আমি অনলাইনে একটি চারটি ওভেনের গ্যাস সিলিণ্ডার অর্ডার দিয়েছিলাম জিনিসটার দাম নিয়েছিল আড়াই হাজার টাকা প্রেস্টিজ কম্পানি লেখা ছিল জিনিসটা কিন্তু খুব সুন্দর ছিল কারণ দোকানে এত কম টাকায় এত সুন্দর জিনিস হয় না আমার কিন্তু জিনিসটা দেখতেও খুব সুন্দর লেগেছিল এবং দেখা তো দূরের কথা জিনিসটা এতদিন ধরে ব্যবহার করছি এতটুকুনও দাগ হয়নি এক চান্সে সহজেই মোছা যায় এবং সেটার সঙ্গে একটা আমি লাইটার একটা জামা ফ্রিয়ে পেয়েছিলাম রান্না করার জন্য এছাড়াও একটা পাইপও ফ্রিয়ে পেয়েছিলাম জিনিসটা কিনে আমি খুব মানে উপকৃত হয়েছি যা কারণ দোকানে যেই জিনিসটার দাম চার হাজার সাড়ে চার হাজার টাকা বলছে আমি অনলাইনে ছাড়ের মাধ্যমে আড়াই হাজার টাকায় জিনিসটা পেয়ে গিয়েছিলাম জিনিসটা যেই দেখছে সেই বলছে খুব সুন্দর হয়েছে এবং কি ওর উনানের যে মাথা তিন চারটে আছে সে মাথাগুলোয় আলাদা করে তিনটে ঝিক রয়েছে এই জিনিসটা কিন্তু সবাইকে দেয় না কিন্তু সবাই সবসময় পায় না জিনিসটা কিন্তু পাতলা না উপরটা একটা পাতলা কাঁচের আস্তরণ রয়েছে এবং ভেতরে সবুজ সবুজ ফুল রয়েছে আমি যেরকম অর্ডার দিয়েছিলাম অনলাইনে দেখে আমার কিন্তু সেরকমই জিনিসটা এসেছে একটুকুনও কোনও পার্থক্য আসেনি জিনিসটা যে এত ভালো হবে আমি কিন্তু কখনোই আশা করিনি